হ্যালো হ্যাঁ হুম তুই কিন্তু কোচিংয়ে আসছিস না কদিন ধরে কি ব্যাপার তার জন্যই ফোন করলাম আচ্ছা না একটা কোচিং থেকে একটা মানে এক্সি এক্সামের একটা তো কম্পিটিশানের একটা ব্যাপার হচ্চে আর কি যে আলোচনা হচ্চে তুই যদি নাম দিতে চাস তাহলে একশো টাকা ফিস দিতে হবে দিয়ে নেক্সট দিন এসে কোচিংয়ে নামটা এসে জমা করতে হবে আর কি হ্যাঁ ওটা হ্যাঁ ও কারোরই ওরকম অতোটা প্রিপারেশন হয় নি আমাদের সবারই এক অবস্থা চল একবার গিয়ে দেখি না কী হয় দেখছি

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একবার আলোচনা করে নে তাহলে হ্যাঁ আমি দিয়েছি তুই যদি দিস তাহলে পরের দিন কোচিংয়ে একশো টাকা নিয়ে আসিস নিয়ে এসে তাহলে নামটা দিয়ে দিস একবার দে ট্রাই করি না দেখি ভালো মন্দ যা হবে একটা হবে হ্যাঁ হ্যাঁ সবাই মোটামুটি দিয়ে দিয়েছে ওই কি যারা যারা অ্যাবসেন্ট হয়েছে তারাই দেয় নি হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দিন পনেরো আছে এখনো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হচ্ছে মোটামুটি হচ্ছে সবারই ঠিক আছে আমরা সবাই সবাই আছি তো অসুবিধা কিছু নেই সবাই আছি কোনো চিন্তা নেই জব মোটামুটি সবারই একই অবস্থা ওটা তুই টেনশান করার ব্যাপার না দিয়ে দে টাকাটা জমা তাহলে হুম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ